আমি একবার ভ্রমণে বেরিয়েছিলাম আমরা বন্ধুরা মিলে তো ট্রেনে করে যাচ্ছিলাম চেন্নাই তো যাওয়ার পথ আমরা যেখানে ছিলাম যে কামরায় তো সেখানে কিছু কিছুজন কিছু ছেলে আরও অন্য উঠে যাদেরকে দেখে মনে হচ্ছিলো এরা কিছুই করতে পারে তা সত্ত্বেও আমরা অতোটা মানে সচেতন হয় নি তারপরে আমাদের আমারই একটা মোবাইল চুরি হয়ে যায় চুরি হয়ে যায় এবং তারপরে ছেলেগুলোও দেখলাম নেই তো এরকম নিরাপ মানে কী বলো নিরাপত্তা আমাদেরও ট্রেনেও নিরাপত্তা নেই নিরাপত্তার অভাব প্রচুর এবং এর সম্মুখীন হয়েছিলাম আর একবার আমরা ট্রেনে করে যাচ্ছিলাম আমি তো টেনের মধ্যে কতোগুলো ছেলে উঠে পর বাজেভাবে ঝামেলা করে ঝামেলা করছিলো তো ওখানেও নিরাপত্তা নেই তারপরে আর একবার হয়েছিলো কি যে আমরা একবার দীঘা ট্যুরে যাচ্ছিলাম দু বন্ধু মিলে যাচ্ছিলাম আমরা তো আমরা বাসে করেই যাচ্ছিলাম তো বাসে করে যাওয়ার পথে বাসের ভাড়া টাড়া দিয়ে দিই বুঝতে পারি নি তারপরে আমরা নামে যখন নামি বাস থেকে দেখি যে আমার মানি ব্যাগটা নেই মানি ব্যাগটা চুরি হয়ে গেছে তো বাসেও নিরাপত্তার ভালো নেই কারণ বাসে যেভাবে আমাদের মানিব্যাগগুলো চুরি হয় বা মানুষের আমার বাদ দিয়েও আরও অন্য মানুষেরও চুরি হতে পারে তো মানুষকে সচেতন থাকা খুবই দরকার নিরাপত্তা